হ্যালো হ্যাঁ দিদি আজকে আর আমাদের বাড়ি এলে না যে হ্যাঁ তা কী কী প্ল্যান করলে কালকে যে আমাদের রামেশ্বরের শিব পুজো আছে মন্দিরে যাব তো কী ঠিক করলে যাবে তো হ্যাঁ আর তোমার যে বাচ্চাটা আছে তাকে কার কাছে রেখে যাবে সারা রাত তো তোমাকে ওখানে থাকতে হবে শিবের মাথায় জল ঢালতে হবে আমি কী করি আমার শুধু স্বামী আমি আর বাচ্চা থাকি আমি বাচ্চাটাকে কার কাছে রেখে যাব ওকে ভাবছি নিয়েই যাব হ্যাঁ ওকে নিয়ে গিয়ে আর ওই কোলে ঘুম পাড়িয়ে রাখতে হবে তাছাড়া আর কিছু করার নেই হ্যাঁ ভাবছি ওর বাবাকে যেতে বলব আসলে সারারাত থাকতে হবে তো এক কাজ করব ওকে নিয়ে যাব এবারে যখন ওর ঘুমিয়ে পড়বে ওর বাবার কাছে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো ওটাই তো ওর বাবাকে বলব ও তো এমনি তোলা দুধ খায় ও বলব যে দুধ খাইয়ে দিতে তোলা দুধ তাহলে ভালোই হবে আচ্ছা শিব আচ্ছা বাজার তো যেতে হবে তা আজকে বিকেলে কি যাবে না কি কাল সকালে যাবে বাজার তাহলে চলো আমিও যাব হ্যাঁ আর বলছি যে এখানে কি নীলকণ্ঠ ফুল পাওয়া যাবে নীলকণ্ঠ ফুল তো লাগবেই লাগবে পুজোর জন্য ও তাহলে তো ভালোই হলো তাহলে আমরা অল্প কিছু ফল এখন যা ফলের দাম এই পুজোর জন্য কী বলব আর হ্যাঁ আর ওখানে তো রাতে তো এমনি ঘুম পাবে না বুঝলে ওখানে যা অনুষ্ঠান হয় শিবপুজোতে খুব ভালো লাগে দেখতে হ্যাঁ আর ওখানে তো শুনেছি সেটাই ওখানে শুনেছি ঠাকুর খুব জাগ্রত ঠাকুর দেখি এখন পুজো করে কত কী হয় হ্যাঁ হ্যাঁ প্রচুর ভিড় হয় ভিড়ে ভাবছি কী করব এখন বাচ্চাটাকে ওই জন্য ভাবছিলাম নিয়ে যাব না ভিড়ে মানুষ যা করে তাহলে তো তাহলে তো খুব ভালোই হয় কেননা হ্যাঁ আজ বৃষ্টিও তো এখন যা বৃষ্টি হচ্ছে বৃষ্টিও তো হতে পারে কী হবে তখন

তাহলে তো খুব ভালোই হয় কেননা এই বৃষ্টিতে মানুষ ভিজে যাবে আচ্ছা হ্যাঁ আর ওখানকার যে সিঁদুর দিতে না ওটা দেখতে এতটাই সুন্দর যেন চোখটা জুড়িয়ে যায় দেখলে আর মনে ভক্তি নিয়ে একদম পুজো করবে বুঝলে আমিও মনের ভক্তি নিয়ে পুজো করব যাতে ঠাকুর কথা শোনে হ্যাঁ তাহলে বিকেলে দেখা হচ্ছে আমরা কালকে তাহলে কটার সময় যাবে তাহলে আমরা তো এমনি সকালে একটু গিয়ে নীলপুজো দিয়ে এসে তারপরে তো রাতে গেলেই তো হয় একটু রাত করেই যাব

হ্যাঁ সেটাই করব ভাবছি ঠিক আছে তাহলে একসাথেই যাওয়া হবে ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে বিকেলে দেখা হবে